হ্যাঁ বলো কী

না প্রথমে তো তুমি সায়েন্সে না আর্টসে পড়ছিলে ঠিক আছে আর্টসে পড়ছিলে এক নম্বর হচ্ছে তুমি জেনারাল লাইনে পড়তে পারে অর্থাৎ হচ্ছে স্নাতকোত্তর যে কোর্সগুলো আছে দিয়ে যেখানে হবে বি এ ব্যাচেলার যে কোর্সটা আছে ওটায় তুমি পড়তে পারো ওতে তুমি অনার্স বা পাস যে কোনো নিয়ে কলেজ কমপ্লিট করতে পারো এছাড়া বিভিন্ন বলতে চাকরির পরীক্ষার জন্য বসার জন্য বিভিন্ন যে সেন্টারগুলো হয়েছে রাইস বা এই ধরনের অনেক এখন মানে পরীক্ষার জন্য পরীক্ষা প্রস্তুতি নিচ্ছে আর কি এ কোর্সগুলো তুমি করে নিতে পারো তো আমাদের এখানে কী যেন নাম একটা সে ওটা করে নিতে পারো বস এডুকেশানাল সেন্টার নাকি একটা আছে ওটাই তুমি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারো চাকরির জন্য আর চাকরির ক্ষেত্রে ভবিষ্যৎ বলতে চাকরি পাওয়াটা এখনকার দিনে খুবই টাফ তবে প্রিপারেশান নিলে বা আমার মনে হয় যোগ্যতা থাকলে পাওয়া সম্ভব আর বুঝতে পারছো তো এখন যা কম্পিটিশানের মার্কেট এক্ষেত্রে চাকরি পাওয়াটা সত্যিই খুব ডিফিকাল্ট তবে তুমি প্রিপারেশান নিতে পারো ঠিক আছে বিভিন্ন ওই সব পরী কমপারেটিভ যে পরীক্ষাগুলো হয় এর জন্য প্রিপারেশান নিতে পারো ঠিক আছে হুম হুম প্রয়োজন হলে ফোন করবে বা সেন্টারটায় যোগাযোগ করিয়ে দিতে পারবো আমি ঠিক আছে আচ্ছা ঠিক হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আমি এডুকেশনাল সেন্টারটায় যোগাযোগ করিয়ে দেবো কোচিং নিতে পারো ওখানে পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারো ঠিক আছে হুম হুম যে সরকারি পরীক্ষাগুলো হয় কমপ্যারেটিভ সেই পরীক্ষায় বসো হুম হুম ঠিক আছে হ্যাঁ প্রয়োজন হলে ফোন করে নেবে হ্যাঁ ঠিক